প্রযুক্তি অনেকভাবে আমাদেরকে সাহায্য করছে বলা হয় যে হোটেল এবং আতিথেয়তা শিল্পকে হোটেলের কথা যদি বলা যায় এখন বেশিরভাগ হোটেল বা রেস্টুরেন্টেই আমরা দেখতে পাই সি সি টি ভি ক্যামেরা প্রযুক্তি থেকে আসছে তার পরে এ সি ফ্যান ইলেকট্রনিক গুডস বাল্ব আরও অনেক কিছু ওয়াশিং মেশিন থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই প্রযুক্তি সাহায্য করছে এর ফলে কাস্টমারের সঙ্গে ডিল করতে বা কাস্টমারের সেগুলোকে অ্যাচিভ করতে কোনোরকম কোনো প্রবলেম হচ্ছে না এবং কাস্টমার সেগুলোকে ইচ্ছে মতন ইউজ করতে পারছে